হ্যাঁ আমি বিদ্যুৎ সম্পর্কে অনেকটাই সচেতন কারণ বিদ্যুৎ যতটা ভালো আবার ততটাই খারাপ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আজকে গ্রাম অঞ্চলের বিশেষ একটা অবদান প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ চলে এসেছে সেই বিদ্যুৎ থেকে আমরা আলো জ্বালাতে পারি গরমে পাখা চালিয়ে হাওয়া খেতে পারি বা যে কোনো বৈদ্যুতিক জিন যন্ত্রপাতি চালাতে পারি তবে বিদ্যুৎ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে খালি পায়ে সুইচ না মারা জল হাতে সুইচে না হাত দেওয়া বা কোনরূপ হুকিং না করা বা কোনো বৈদ্যুতিক যন্ত্র চলাকালীন তার কাছে না যাওয়া বা খালি পায়ে তাকে স্পর্শ না করা এগুলো থেকে দূরে থাকলে আমার মনে হয় বিদ্যুৎ তের সঙ্গে বা বিদ্যুৎ দ্বারা যে কোনো বিপদ থেকে দূরে থাকা যায় এইগুলো এড়ানোর জন্য আমাদের এই পদগুলো অবলম্বন করাই ভালো কারণ আজকে বিদ্যুতে দৈনন্দিন জীবনে আমাদের এই ভুলের কারণে বিভিন্ন বিপদ বা বিভিন্ন অসচেতনতার অভাবে আমাদেরকে বিদ্যুতের কুফলগুলো ভোগ করতে হচ্ছে